একটি নবজাতক অর্থাৎ সদ্যোজাত শিশুর ত্বক খুবই সংবেদনশীল হয় তাই বাচ্চাকে কখনোই সপ্তাহে দু তিনদিনের বেশি স্নান করাবেন না সদ্যোজাত শিশুকে প্রতিদিন স্নান করানোর কোনো প্রয়োজন পড়ে না নাড়ি ঝরে পড়ে না যাওয়া পর্যন্ত স্পঞ্জ বাথ দিলেই হবে একটি শিশুকে স্নান করানো শুরু করার আগে এটির গুরুত্ব বুঝতে হবে একটি শিশু অত্যন্ত দুর্বল রোগ প্রতিরোধ প্রক্রিয়া থাকে এর মানে হলো শিশুর ত্বক খুব সংবেদনশীল এবং এর মধ্যে আপনার শিশুর ওপর ধীরে ধীরে জমা হওয়া অধিকাংশ জীবাণুগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি নেই স্নান করা ত্বকের ওপরে অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া শুধু সরিয়ে দেওয়া তাই নয় ত্বকের ছিদ্র বা রোমকূপের ওপর জমা আস্তরণকে তুলে ফেলে যাতে শিশুর ভিতরে অশুদ্ধিগুলি ঘামের সঙ্গে বেরিয়ে যায় শিশুর ত্বকে ঘা ঘোষ র্যাশ বা ফুস্কুড়ি থাকলে তা পরীক্ষা করার জন্য এটি বাবা মায়ের কাছে একটি সুযোগ বাচ্চাকে কোনো সমান উষ্ণ জায়গায় শুইয়ে নিন তারপর ভেজা কাপড় দিয়ে হালকা করে সারা গা মুছে নিন যখন সে অংশটা মোছাবেন সেখানে শুধু খুলে নিন নাহলে ঠান্ডা লেগে যেতে পারে হালকা গরম জলে পাতলা কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে বাচ্চার গা মোছাবেন বাচ্চাকে কখনোই পাঁচ দশ মিনিটের বেশি স্নান করাবেন না প্রথমে মুখ তারপর শরীরের জন্য অংশে জল ঢেলে নিন সদ্যোজাত শিশুর শরীরে সাবান নয় হালকা বডিওয়াশ ব্যবহার করুন স্নান করানোর আগে অবশ্যই জলের তাপমাত্রা নিজের হাতে দেখে নিন বেশি গরম বা ঠান্ডা জলে কখনোই শিশুকে স্নান করানো উচিত নয় আপনার শিশুর স্নানের জন্য ঠিক সঠিক স্থান খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনার শিশুর রোগপ্রতিরোধ প্রক্রিয়া খুবই দুর্বল আপনি যদি ঠান্ডা এলাকায় বাস করেন আপনার শোওয়ার ঘরে বা অন্য কোনো ঘরে যা বেশ গরম সেখানে একটি টাবে আপনাদের শিশুকে স্নান করান আপনি যদি গরম অঞ্চলে থাকেন তাহলে তাপমাত্রা পরীক্ষা করার কথা মনে রাখবেন